কোনো অসুবিধা হবে না আচ্ছা আচ্ছা আচ্ছা কোনো অসুবিধা হবে না আমরা তো করেই থাকি এরকম ধরনের অনুষ্ঠান আমাদের ওইখানে এই শর্মিষ্ঠা হলে আমরা এর আগেও করেছি কোনো অসুবিধা হবে না আমাদের বিভিন্ন রকমের প্যাকেজ আছে তবে আপনার বাজেটটা যদি বলেন কিরকম বাজেটের মধ্যে আপনি করতে চাইছেন আচ্ছা আমাদের এখানে আমরা দু জন অল্প বয়সি মহিলা থাকবেন তারা দায়িত্বে থাকবেন যারা আসবেন আপনার যারা অতিথিরা আসবে তাদেরকে বরণ করার একটা ব্যাপার থাকবে হ্যাঁ তাদের প্রত্যেকের হাতে একটা করে গোলাপ ফুল দিয়ে বরণ করা হবে এবং তারপরেও তারা যখন ঢুকে যাবে ভেতরে তাদের জন্য ওখানে আমাদের একজন একটা কফির স্টল মত থাকবে সেই কফির স্টলের ওখানে একজন থাকবেন তিনি দেখবেন যাতে প্রত্যেকে কফি পাচ্ছেন কি না তার পাশে একটা ছোট্ট ইয়ে থাকবে তার সাথে কিছু ঐ ধরুন হালকা ধরনের কিছু খাবার দাবার থাকবে কফির সাথে খাওয়ার মত এবং ওইখানটা সাজানো যেটা হবে থিমটা আমরা যেটা চাইছি হ্যাঁ থিমটা আমরা চাইবো কার্টুনের ওপর থাকবে কিন্তু কার্টুন মানে এমন কার্টুন মানে যেহেতু তেরো বছরের মেয়ে বললেন তো আমরা সেইভাবেই কার্টুনটাকে রাখবো মানে কার্টুন ক্যারেক্টারসগুলো থাকবে যারা থাকবে আর কি ওখানে দু জন তাই করে দেওয়া যাবে আমাদের তো আছেই আমরা তো ফুল দিয়ে সাজাবোই কিছু বেলুনস থাকবে এবং আমাদের ওইখানটাতে চারিদিকে আপনি যেরকম চাইছেন রাজকুমারীদের উপরও কিছু ছোটো ছোটো আমরা ইয়ে কাট আউট তৈরি করে মানে ছবি টাইপের থাকবে যেগুলো দেওয়ালের ওই চারিদিকে সাজানো থাকবে সেটা আপনার মনে হয় ভালোই লাগবে এছাড়া আমাদের ওইখানে হালকা কিছু গান বাজনারও ব্যবস্থা থাকবে হ্যাঁ ওখানে ওইখানে হালকা গান বাজনার ব্যবস্থা থাকবে যেটা আমি যন্ত্র সঙ্গীতের আয়োজন আমরা করবো তো এই প্যাকেজটা আমাদের মোটামুটি ওই পঁয়ত্রিশ হাজার টাকায় আপনার হয়ে যাবে পুরো ব্যাপারটা আপনার অসুবিধা নেই তো হ্যাঁ দায়িত্বটা নিতে পারি তার জন্য আপনাকে ঐ হাজার পাঁচেক টাকা আরও একটু মানে ওইটা আপনার এটা ছাড়া পঁয়ত্রিশ এর সঙ্গে যোগ দিন আরও পাঁচ হাজার টাকা তাহলে আমরা ওটাও দায়িত্ব নিয়ে নিলাম কোনো অসুবিধা হবে না একদম একদম সেভাবেই করবো সেভাবেই করবো আমরা ছোটো ছোটো ঐ ইয়ে থাকবে ক্যাডবেরিস চকোলেটের সাথে আমরা কিছু ইয়ে দিয়ে দেবো একটা করে পেন একটা করে পেন পেন কলম হ্যাঁ বা সাজ সজ্জার জিনিসও আমরা দিতে পারি হ্যাঁ কোনো অসুবিধা হবে না আমাকে কিন্তু এই আপনাকে একটু ওই অনলাইন একটু আপনাকে কিছু টাকা অ্যাডভান্স করে দিতে হবে অর্থাৎ অগ্রিম কিছু আপনাকে পাঠিয়ে দিলে আমদের হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন